স্কুল কীভাবে ছাত্তদের চারু ও কারুশিল্প শেখায় পুতুল তৈরি করা বৃষ্টিতে কাগজের নৌকা তৈরি করা ইত্যাদি শিল্প ও কারুশিল্প সম্পর্কিত শৈশবের কোনো স্মৃতি আছে কি স্কুলে প্রত্যেক দিনই প্রত্যেক ছাত্রদেরকে বাড়ি থেকে কিছু কিছু করে আনার জন্য বলা হয় হাতের কাজ হিসেবে এছাড়াও পরীক্ষার শেষে তাদেরকে হাতের কাজ করতে হয় তারা পুতুল তৈরি করতে খুবই ভালোবাসে আমাদের এখানকার স্কুলের দিদিমণিরা ওদেরকে হাতে ধরে হাতে কলমে এইসব কাজ শেখায় এর ফলে বাচ্চারা আনন্দ উপভোগ করে পড়াশুনার পাশাপাশি তাদের এইসব দিক দিয়েও দক্ষ করে তোলে আমরা ছোটোবেলায় বৃষ্টির দিনে বাড়িতে কাগজের নৌকো বানিয়ে ভাসিয়ে খেলা করতাম এই কাগজের নৌকা দিয়ে আমাদের খুবই ভালো লাগে এই শৈশবের স্মৃতিটি আমাদের মনের মাঝখানে ধরা রয়েছে